স্যার আমি আপনাদের রেস্তোরাঁতে কিছু খাবার অর্ডার দিতে চাই তো অনেকগুলি খাবার অর্ডার দিতে চাই কিন্তু আপনারা মনে রাখবে কিনা জানি না তাই আপনাদের যদি কোনও ওয়েবসাইট থাকে তো একটু বলতে পারেন আমি তাহলে আপনাদেরকে পাঠাবো ওই খাবারগুলো তো আপনারা দেখে একটু বলবেন যে হ্যাঁ ওই খাবারগুলো অ্যাভেলেবেল আছে কি নেই সেটা একটু জানাতে পারবেন তো আপনাদের যদি থাকে ওয়েবসাইট তো আমাকে একটু জানান